আমি এ রাত্রিবেলা রেল স্টেশান থেকে বাড়ি ফেরার জন্য একটি অটো বুক করেছিলাম অটো ড্রাইভারটি এতো ভালো ঠিক টাইম মতো গিয়ে আমাকে রেল স্টেশান থেকে বাড়িতে নিয়ে এসেছে রাস্তায় কোনো রকম কোনো আমার অসুবিধা হয় নি এতো সময় জ্ঞান ছেলেটির ও যে আমাকে এইভাবে বাড়িতে নিয়ে আসবে আর ওকে আগাম আমি সেরকম কিছু কোনো টাকাও দিই নি কিন্তু শুধু বলে রেখেছিলাম আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার জন্য স্টেশান থেকে ও কিন্তু যথারীতি ঠিক সময় মতো গেছে এবং আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে ও এর জন্য ওকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ